নম্বর পেয়েছেন মানে আপনি কি অনলাইন নম্বর পেয়েছেন ও হ্যাঁ কি মানে কবে বিয়ে জানুয়ারির বাইশ আচ্ছা দুহাজার চব্বিশ কি কি লাগবে

না আপনার বোনের কিছু সাজেশান বা কিছু

ও বুঝেছি দেখুন আমাদের এখানে কিছু কিছু প্যাকেজ আছে প্যাকেজ ইন দ্য সেন্স কি কম্বো প্যাক ঠিক আছে আপনি আলাদা আলাদা করে কেনার থেকে ভালো আমি আপনাকে প্রেফার করবো আপনি কম্বোটাতে যান ঠিক আছে একটা তো হচ্ছে আপনার বেনারসি আর ব্লাউজ আমরা আপনাকে দিয়ে দিতে পারি ঠিক আছে আমিও হ্যাঁ হ্যাঁ আমি বেনারসি সেল করি ঠিক আছে আপনি আমার থেকেও আপনি আমার বেনারসিগুলোও দেখে নিতে পারেন ঠিক আছে এবার সেই বেনারসিগুলোতে আমরা আলাদা করে জরি আপনাকে বসিয়ে দেবো আপনি চাইলে আপনি আমাকে ফোন কাটার পরে হোয়াটসঅ্যাপে পিং করবেন আমি আপনাকে সবকিছু পাঠিয়ে দেবো বেনারসির কালেকশান পাঠিয়ে দেবো কালার পাঠিয়ে দেবো আর জরি কি কি আছে সেগুলো পাঠিয়ে দেবো যেগুলো বেনারসিতে যাবে ঠিক আছে বেনারসির সাইডে আমরা জরির কাজ করে দেবো আর বেনারসি থেকে যে ব্লাউজ পিসটা বেরোবে সেটা থেকে আপনার বোনের সাইজে আপনার বোন যেমন চাইছে ওরকম টাইপের ব্লাউজ বানিয়ে দেবো তার সাথেও আমরা জরি দিয়ে একটা ডিজাইন করে দেবো এটা হচ্ছে একটা প্যাকেজ এবং আপনাকে সেটার সাথে দুপাট্টা আর ওড়নাও নিতে হবে ঠিক আছে এবার দুপাট্টা ওড়নাটা আপনার না চারটে একটা জরির কাজ হবে না চারটেতে আপনার ব্লাউজ আর শাড়িতে সেম জরির কাজ হবে আর আপনার দুপাট্টা আর বেল্টে আলাদা জরির কাজ হবে ঠিক আছে কিন্তু আপনাকে চারটে একসাথে পারচেস করতে হবে হ্যাঁ একটা প্যাকেজে চলে আসবে আপনার দেখুন ওটা জরির উপর ডিপেন্ড করছে না ঠিক আছে এরকম এরকম আপনার যেটা আপনার চারটের যেটা আছে সেটার কথা বলছি পুরো সেটটা আপনার এক সেকেন্ড যেটা আমাকে চেক করতে দিন হ্যালো হ্যাঁ ওই চারটে সেট আপনার পরে যাবে সেভেন এইট ডাবল নাইন

হ্যাঁ হুম না এই তিনটের কোনো প্যাকেজ আপনার আলাদা করে নেই ব্লাউজ আপনাকে আলাদা করে নিতে হবে ব্লাউজের ডিজাইন পাঠিয়ে দেবো আপনাকে আলাদা করে ব্লাউজ আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার টু ট্রিপল নাইন ব্লাউজের স্টার্টিংটা আছে মানে ব্রাইডাল যে ব্লাউজগুলো হয় ডিজাইনার ব্লাউজ ওগুলোর স্টার্টিং প্রাইস আপনার টু ট্রিপল নাইন এবার আপনাকে ফেব্রিক পাঠিয়ে দেওয়া হবে ওটাতে আপনার সাইজ অনুযায়ী আমরা ব্লাউজ বানিয়ে দেবো আর তাছাড়া আপনার যে বেল্ট আর দুপাট্টার এটা আছে কম্বোটা মানে ওটার সাথেই মানে ব্লাউজটা আপনাকে আলাদা করে পারচেস করতে হবে কিন্তু দুপাট্টা বেল্ট আপনি একসাথে নেবেন ঠিক আছে তো সেটার প্রাইস আপনার যা আসছে মানে সব জরি টরি লাগিয়ে এবার জরির উপরে দাম আপ এন্ড ডাউন হয় তো তো সেটা সব থেকে লোয়েস্ট প্রাইস হয়ে যাচ্ছে টু থাউজেন্ড দুটো মিলিয়ে মানে আপনার ওই তিনটে চাই মানে ব্লাউজ আর ওই ওইগুলো চাই ওকে ওকে ওকে ঠিক আছে হুম